হ্যাঁ আমাদের বাড়ির উঠোনে সকালে পাখি আসে তখন ঘুম থেকে উঠে দেখি সকালে উঠোনে পাখি পাখি বসে থাকে ওগুলো না ওড়ানোর জন্য ওখানে মুড়ি দিই বিস্কুটগুঁড়ো করে দিই ভাত দিই সেগুলো দেখলে তো অবশ্যই পাখিরা আসে পাখিরা কেন খাবার খাওয়ার জন্যই সব জায়গায় যায় ওই দেখে ওরা সবাই আসে আবার যখন বিকেলবেলা কোথাও পাখি দেখতে পায় যখন খাবার খায় সেগুলো নিয়ে ফেলে দিই সেই দেখে পাখিরা উড়ে এসে এসে বসে খায় আর দেখতেও ভালো লাগে আবার ছবি তুলেও রাখি তারপরে যখন যখন আমরা কোথাও ধরো ঘুরতে গেলাম চিড়িয়াখানা চিড়িয়াখানা পাখিরা তো ভয়েতে দূরে দূরে থাকে তখন কিছু খাবার দিলে তখন একটু কাছে আসে এসে বসে বসে খাবারটা খাই তখন আমরা ছবি তুলে নিই আবার যখন আমরা ধরো কোনো গাছে কোনো গাছে পাখি দেখছি সেগুলো আবার সে সেখানে খাবার দিলে মানে পাখিদের খাবার দিলে পাখিরা অবশ্যই অবশ্যই আসবে খাবার খেতে তাই জন্য করে আমরা সবসময় পাখিদের খাবার দিই তাই জন্য প্রত্যেক দিনই যেই পাখিরা জানে খাবার দিল খাবার দেয় কিছু করবে না সেই পাখিরাই আসে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বেশি সময় দুটো শালিক পাখি আসে ওই শালিক পাখি দুটো সব সময় খাবার দিই তাই সব সমময়ই আসে ওই পাখি দুটো আসে সকালবেলা করে আর বিকেলবেলা করে আমরা যখন ভাত খাই তখন এ আসলে খাবার দিই ওরা তখন খায় খেয়ে আবার চলে যায় পাখিরা জানে কারা ভালো কারা খারাপ তাড়িয়ে দিলে কে ওরা আসবে আসবে না কিন্তু যাদের ভালোবেসে খাবার দিলে তারা তো অবশ্যই কাছে আসবে পাখিরা জানে যে কারা ভালো কারা খারাপ যেমন তুমি সব সময় উঠোন উঠানে খাবার দেবে না তুমি পাখি আসলে তুমি তাড়িয়ে দেবে পাখিরা কি আসবে আসবে না কিন্তু আমরা খাবার দিই ভাত দিই তাই জন্য করে পাখিরা আসে এ আমাদের বাড়ি সব সময় পাখি আসে তেমন দুপুরবেলা বিকেলবেলা খাবার দিই আমি তাই